সেলাই ও আমি শিখেছি স্কুল থেকে ওই আসন সেলাই গেঞ্জি সেলাই মাফলার বোনা আর গেঞ্জি বোনা এই সব শিখেছি তখন তো দিনে চট জট সুতো বা উল দিয়ে আসন সেলাই হতো গেঞ্জি বোনা হতো সেই সাদা সাদা সুতো পাওয়া যায় আর কুরুশ কাঠি পাওয়া যায় ওইতে গেঞ্জি বোনা আর মাফলার বোনার কাঁটা চাই মাফলার দিয়ে ওই দিয়ে মাফলার বোনে বা এমনি সোয়েটার বোনা যায় উল উল দিয়ে সোয়েটার মাফলার টুপি ফুপি ওগুলো বানানো যায় তখন ছিলো আবার এখন বয়স হয়ে গেছে কাঁথা সেলাই করি ওগুলো কাঁথা সেলাই করতে কাপড় সুতো কাপড় জুড়ে সুতো দিয়ে সূচ দিয়ে সেলাই করি কখন সকালে বিকালে সন্ধ্যে বসি আর তারপরে এখন বলতে সেলাই শিখলে যে সেলাই মেশিন হয়েছে আমাদের তো সেরম ইয়ে নেই ক্ষমতা তাই সেলাই মেশিন কিনিনি তখন কিনলে ওগুলো শিখলে ভালো হতো এখনও শিখলে ভালো হয় কিন্তু অতো ক্ষমতায় কুলোয় না একটা একটা মেশিনের দাম তো অনেক আর কিনিনি ওইগুলো মেশিনগুলো সেলাই মেশিনগুলো কিনলে ওগুলো শেখানো এখন ঘরে বসে বসে জামা কাপড় সেলাই করা বা তৈরি নতুন নতুন ব্লাউজ তৈরি করা ওইগুলো কিনলে শিখলে বাড়ি বসে বোনা হতো সেলাই মেশিন দিয়ে কিন্তু সেগুলো তো নেই বাড়িতে তাহলে আর কি আরও হয়তো ক্ষমতাও নেই যে একটা মেশিন কিনে ওই সেলাই শিখবো সেই দিন চলে গেছে আর হবে না ঠিক আছে